আমাদের এখানে স্থানীয় টুরিস্ট আছে যারা গাড়ি নিয়ে যায় বা তারা অফারও করে মানুষদেরকে খুব ভালো পরিষেবা দেয় তাদেরকে নিয়ে যায় সঙ্গে করে গিয়ে প্রতিটা জায়াগায় ভালো করে ঘুরে ঘুরে দেখায় এবং টাইমে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে খাওয়া দাওয়াও খুব সুন্দর দেয় আর অফারও খুব ভালো দেয় খাওয়ার অফার সঙ্গে থাকে বা তার সঙ্গে কখনও কখনও কোনো একটা জায়গা বেড়াতে যাওয়ার জন্য সেটাও ফ্রি করে দেয়